হুম হ্যালো হ্যাঁ হ্যালো দাদা বললাম আমি দুই তিন দিন আগে যে আপনার কাছে দুধ নিলাম সেই দুধে কি ভেজাল মেশানো ছিল না ওই দুধ খেয়েই আমাদের যে পাড়ার শিশু তারা অসুস্থ হয়ে পড়ছে হয়তো সেই দুধে প্রচণ্ডভাবে জল মেশানো ছিল কোনো টেস্টই নেই

হুম তো এ এক্ষেত্রে আপনাকে একটু খতিয়ে ব্যাপারটা দেখেন তো হচ্ছে পরবর্তীতে যেন আর এরকম ঝামেলা না হয় তো হচ্ছে দুধ সঠিকভাবে আসে আর ভেজাল মেশানো না থাকে সেটা একটু খতিয়ে দেখেন না হলে সমস্যায় পড়তে হবে হ্যাঁ হুম হ্যাঁ ঠিক আছে